হ্যাঁ হ্যালো

হ্যালো সুপ্রভাত আমি বলছি আপনার কাস্টমার আচ্ছা আমি কি হোটেল হাটে ফোন করেছি হ্যাঁ তো আমার একটা রুম দরকার ছিল আপা আপনার একটা দুটো বেডরুম একটা কিচেন আর একটা হলরুম আপনার কাছে কি অ্যাভেলেবল হবে এখন আচ্ছা আচ্ছা আপনার রুমের প্রাইস কত আছে মানে রেট আচ্ছা আচ্ছা আচ্ছা না আমার এমনি একটা দুটো বড়রুম বেডরুম আর একটা হলঘরটা যেন বড় থাকে আর একটা ব্যালকনি যেন বড় থাকে তো সেমনি আর তেমনি অ্যাভব পাঁচ থেকে ছ হাজারের মধ্যে কোনো প্রবলেম নেই আচ্ছা খাওয়া আচ্ছা খাওয়া দাওয়া কেমন সুবিধা আছে এখানে আচ্ছা আচ্ছা কিন্তু আমার মানে মোট কথা যে আমার ননভেজ চলে না টোটালি ভেজ চলে তো সেই হিসাবে ভেজ আইটেম কেমন কেমন আছে আচ্ছা না আমার আমার টোটালি ভেজ চলে তো সেই হিসাবে আমি সব জায়গায় তো অ্যাডজাস্ট করতে পারি না আপনার কাছে অ্যাডজাস্ট করতে পারবো কি না সেটা দেখার আছে আচ্ছা তা আমি কি ওই রুমটা দেখতে পারি আমার সাতাশ আঠাশ তারিখে দরকার দুদিন

আচ্ছা ঠিক হ্যাঁ আমি আর তিন চার দিন পর আসছি আর সেদিনে আঠাশ সাতাশঠাস তারিখের জন্য দেখে যাচ্ছি আর আমাকে এটা যদি ঠিক থকে তাহলে আমার একটা দিদির বিয়ে আছে কয়েকদিনের পর তো সেই হিসাবেও আমি গোটা হলটা বল যেমন ধরতে পারে তেমনি বুক করতে পারে সেই সুবিধে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কোনো পাশে পার্ক বা কিছু আছে হোটেলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমার কেন কনট্যাক্ট অনেক ভালো ভালো লোক আছেন মানে যেমন একসাথে অনেক কিছু কিছু আসেন তো ওনারা বলছিলেন এসে দেখা করবেন মানে হোটেল বুকিংয়ের জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমি কাল পরশু এসে আপনার সাথে দেখা করে যাবো এই নম্বরটাতে হ্যাঁ ঠিক আছে রাখছি